আমি সবসময় থেকেই নাচটাকে খুবই পছন্দ করি ছোটবেলা থেকেই আমি নিজে নিজেই নাচ করতাম নাচ আমি তেমনভাবে শিখিনি ছোটবেলায় বড় হওয়ার পর একটু আধটু যা শিখেছি তাছাড়াও আমি নিজে নিজেই অনেক নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি কাউকে নিয়ে যেতে হয়নি একা একাই গিয়ে আমি অংশগ্রহণ করতাম আমি রবীন্দ্রনৃত্য ওয়েস্টার্ন ড্যান্স এই সব আমি করতে সবসময় থেকেই খুব পছন্দ করতাম আমি অনেক আসরের সাথে যুক্ত ছিলাম কিছু কিছু ড্যান্স একাডেমির সাথেও যুক্ত ছিলাম পরবর্তীকালে আমি আমার স্কুলেও অনেক ড্যান নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম সেখানে আমি প্রাইজও নিয়ে এসছিলাম আবার আমার স্কুল শেষের কিছু আগে ইলেভেন টুয়েলভের সময়তেও আমি আমার নিজের স্কুলেই ড্যান্সের ট্রেইনার হয়ে গেছিলাম আমার স্কুলে টিচাররাও আমার ড্যান্স খুবই পছন্দ করত ওইখানে আমি নিজেই আমার স্কুলের ড্যান্সের নাচের ট্রেইনার ছিলাম আমার স্কুল শেষ হওয়ার পরও আমাকে স্কুল থেকে ডাক দেওয়া হত যখন আমি কলেজে পড়ি তখনও আমাকে স্কুল থেকে ডাকত নাচের জন্য নাটকের জন্য আমি আমার এলাকার বাইরে বাইরে গিয়েও আমি অনেক প্রোগ্রাম করেছি অনেক প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছি আমার স্কুলকেও রিপ্রেজেন্ট করেছি অনেক বাইরে বাইরে গিয়ে